পশ্চিমবঙ্গের লোকেরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য নানাভাবে উদযাপন করে থাকি পয়লা বৈশাখ রথযাত্রা দুর্গা পুজো কালী পূজা ইত্যাদি পয়লা বৈশাখে আমরা নতুন জামা পরি দোকানে দোকানে লক্ষ্মী গণেশ পুজো হয় হালখাতা পুজো হয় সন্ধ্যায় ক্রেতারা সব দোকানে যান এবং মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার নিয়ে আসেন রথযাত্রায় রত বের করা হয় আমাদের এখানে নাকতলায় বড়ো মেলা বসে রথের দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রার পুজো করা হয় সন্ধ্যায় সকলে মেলায় যায় পাঁপড় জিলিপি ঘুগনি ইত্যাদি খাওয়া দাওয়া করে দুর্গা পূজো তো পাঁচদিন ধরে চলে এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখানে সারা কলকাতার সকল মানুষ মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনে বের হয় সকলে ভালো মন্দ খাওয়ার খায় কালী পূজো তো সব পাড়াতেই হয় সবার বাড়িতে বাতি ধরানো হয় বাচ্চারা আতশবাজি পোড়ায় আবার প্রতিমা দর্শনেও বের হয় এইসব করেই উদযাপন করা হয়